আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা এবং আমার মাতৃভাষা বাংলা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বাংলায় কথা বলেন কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আজকের দিনে বহু অবিভাবক তাদের বাচ্ছাদের ইংরেজি শেখানোর জন্য বেশি আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাটাকে আগ্রহ দেন না শেখানোর জন্য সেই জন্য বাংলাটা কোথাও যেন হারিয়ে যেতে বসেছে কিন্তু দেখা গেলে আমাদের বাংলায় বহু লেখক বিভিন্ন কবিতা গান রচনা করে গিয়েছেন গদ্য প্রবন্ধ রচনা করে গিয়েছেন প্রথমে বলতে গেলে কবিগুরু রবীন্দ্রনাথকে বলা যায় কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন যা আজও ভারতের প্রত্যেকটা মানুষ গেয়ে দেশের প্রতি সম্মান জানান এবং লালন ফকির তার বিভিন্ন বাউল গান আজও আমাদের ঐতিহ্যে মিশে রয়েছে তার গান এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও বাংলায় বহু বিদ্রোহী কবিতা লিখে গিয়েছেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী এবং তাঁর শ্যামা সঙ্গীত প্রায় চার হাজারের বেশি শ্যামা সঙ্গীত বাংলায় লিখে গিয়েছেন যেগুলি আমাদের আজও পর্যন্ত বাঙালির মননে অবস্থান করে আছে